হুম স্যার আমি এ ধান চাষ করছি কী সার দেবো আপনার সা সারের দোকান তো

দু মাস বয়স হয়েছে আচ্ছা ইউরিয়া কতটা করে ছড়াবো বিঘে প্রতি পাঁচ বিঘে পাঁচ বিঘে আচ্ছা আর কোনও সার দিতে হবে কত দিন পর দেবো আচ্ছা ক বার দেবো দিনে কীটনাশক কিছু কি দিতে হবে ও ধানে তো পোকা লেগেছে এবার আমি ওটার জন্য কী করবো আচ্ছা দাদা বেগুন গাছ তো লাগিয়েছি এবার বেগুন গাছের মাথায় মাথাটা নরম হয়ে গেছে ওই মাথার ভেতরে পোকা আর সেবার ওইটা তাড়ানোর জন্য কী করবো আচ্ছা আচ্ছা তাহলে সারের দাম কেমন আছে আপনার দোকানে আমি যদি অনেক নিই আপনার দোকান থেকে তাহলে কিছু ছাড় হবে

আচ্ছা দাদা ঠিক আছে আপনার দোকানে গিয়ে কথা হবেখনে হ্যাঁ রাখলাম আগামীকাল আচ্ছা রাখলাম